হ্যাঁ হ্যালো কে বলছেন হ্যাঁ হ্যাঁ কিছু কি দরকার কিছু কি প্রবলেম হ্যাঁ হ্যাঁ রিপিয়ারিং রিপিয়ারিং করানো করানো হয় এখানে কম্পিউটার বোল চলছে না আর বলছি বলছি কম্পিউটারের তোমার যে খারাপ হয়ে গেছে কম্পিউটারের ল্যাপটপ না ডেক্সটপ ও কম্পিউটার ডেক্সটপ যদি খারাপ হয়ে যেত তো আপনি কি বুঝতে পারছেন আপনার কোনটা খারাপ হইছে কি মনিটর না মাউস মানে কী কারণে চলছে না ও আর কম্পিউটারটায় কি কি প্রবলেম হচ্ছে মানে কিছুই কি চলছে না না কিছু জিনিস চলছে কিছু জিনিস চলছে না ও ওপেন হচ্ছে না তো এবারে দেখুন আমনি যেভাবে বলছেন এবারে কিছুটা সমস্যা হয়তো আমি বুঝতে পারছি কিন্তু এবারে এভাবে বললে তো ঠিক মতো সমস্যাটা ধরতে পারবো না আমনি যদি আমাদের দোকানকে যদি নিয়ে আসতেন তাহলে খুবই ভালো হতো আর কি নিয়ে আসে তাহলে বুঝতে পারতাম হ্যাঁ বাড়িতে যেয়েও বাগিয়ে দেওয়া হয় তো এখন আমাদের যে ছেলেটা দুজন ছেলে কাজ করে তো একজন কিছুদিনের জন্য ছুটি নিয়ে গেছে আর একজন কাজে গেছে তো সে যখন আসবে তখন হবে এখন কিন্তু হবে না ও আচ্ছা আচ্ছা তাহলে তো হয়ে যাবে কোনো প্রবলেম নেই হুম এবারে দেখুন না দেখলে তো ঠিক বলতে পাচ্ছি না তাও এবারে বলছি যেয়েতু আপনি বলচেন সি পি ইউর প্রবলেম মানে এবারে ধরে রাখুন আমনার দু আড়াই হাজার টাকা খরচ তো হবেই যেহেতু কোনো মানে আপনার লগ ইন ই হচ্ছে না বা আপনার ওই ওপেনই হচ্ছে না সেই জন্য সেই মতো বলছি এবারে না দেগলে তো ঠিক মতো বলতে পারছি না না দেখার পরে ওইটা পরে দু দু আড়াই হাজারের থেকে বাড়তেও পারে কমতেও পারে সেটা ঠিক বলতে পারছি না দেখার পর পুরোপুরি বলা যাবে আচ্ছা হ্যাঁ হুম ঠিক আছে